হ্যালো ড্রাইভার দাদা বলছেন আমি শমশেরগর থেকে জবীরগঞ্জ যেতে চাই আগামী পনেরো তারিখ সকাল দশটার সময় তো আমি আপনাকে আগে থেকে জানিয়ে রাখলাম ওই দিন আমি সকাল সকাল গাড়িটা নিয়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়াবেন